কৃষিতে প্রয়োগ করা নতুন উদ্ভাবনী পদ্ধতিগুলো হল আমাদের এখানে যেগুলো করা হয় বাইরে অন্যান্য অঞ্চলে বা অন্যান্য জেলায় কী করা হয় জানি না আমার জেলায় বা আমার বাড়িতে আমি যেগুলো করি আমার গাছে যেসব গাঁদাফুল বা অন্যান্য ফুলগুলো যেগুলো বীজ করে রাখা সম্ভব নয় সেগুলো সেই ফুলগুলো ঝরে গেলে সেই ফুলগুলো ভিজিয়ে রেখে অনেকদিন ধরে পচিয়ে ভিজিয়ে রেখে সেই জলটা বা সেই একটা জৈব সার তৈরি হয়ে যায় সেইগুলো নিয়ে আমি অন্যান্য গাছের গোড়াতে দিই বা বাড়িতে যে চা করি চা করার পরে যে চায়ের যে পাতাগুলো অবশিষ্ট থাকে সেগুলো ছেঁকে নিয়ে সেগুলো নিয়েও গাছের গোড়াতে বিভিন্ন ফুলের গাছে বা বিভিন্ন গাছপালার গোড়াতে দিয়ে দিই ওগুলো সার হিসাবে কাজ করে এছাড়াও তো বাড়িতে গরু আছে ছাগল আছে তাদের বর্জ্যগুলো নিয়েই তো জমিতে সার বা বিভিন্ন গাছপালার গোড়াতে দিয়ে থাকি আর যাদের নার্সারি আছে যেটা বাড়িতে সম্ভব নয় যাদের নার্সারি আছে তারা যেসব করে কলমের গাছ একটা গাছের ডাল নিয়ে আরেকটা গাছের ডালে জুড়ে দিয়ে বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে কলমের গাছ বানায় এমন মানে উন্নত ধরনের ফলের কিছু করার চেষ্টা করে